আমাদের এলাকায় সব থেকে জনপ্রিয় পরিবহনগুলি হল বাস ট্যাক্সি অটো টোটো এগুলি সাধারণত পর্যটকরা ব্যবহার করে থাকে এছাড়াও নিজস্ব গাড়িও ব্যবহার করে ভাড়া করে পর্যটকরা